আমি ছোটোবেলা থেকেই খুব অভাব অনটনের মধ্যে বড়ো হয়েছি বাবা সামান্য কৃষিকাজ করতেন তাই অনেক কষ্টে আমার ছোটো ভাইবোনকে মানুষ করেছেন বিভিন্ন কষ্টের মাধ্যমে তাই আমি সবসময় আমার মনের মধ্যে একটা লুকোনো বাঞ্ছনা ছিল আমি বড়ো হয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াবো এবং দেশের জন্য কিছু কাজ করে যাবো তাই আমি মোটামুটিভাবে পড়াশুনার পাশাপাশি সমাজমূলক কিছু কাজের মধ্যে জড়িয়ে থাকতাম আমি আমার এমনকি প্রতিবেশীর কেউ অসুস্থ হলে তার পাশে গিয়ে দাঁড়াতাম এবং কেউ পড়াশুনা করতে না পারলে তার পাশে গিয়ে বই খাতা কিনে দিয়ে আমি তাকে যাতে পড়াটা সুষ্ঠভাবে পরিচালনা করতে পারে তার জন্য চেষ্টা করে থাকতাম আমি সবসময় ভাবতাম দেশের জন্য কিছু করে যাবো দেশের কিছু সমাজ কল্যাণমূলক কাজের সঙ্গে এবং এন জি ও মূলক কিছু সংস্থার সঙ্গেও আমি কাজ করে যাবো এটাই ছিল আমার জীবনের দৃঢ় প্রতিজ্ঞ আমি কিছু কিছু মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আমি কোনোদিন তাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করিনি যে তারা কিছু আমার জন্য ভাববে আমাকে কিছু দিয়ে যাবে এবং কে কি মনে করলো তার কোনো কর্ণপাতই করি নি তাদের কথায় আমার প্রথম ছোটবেলা থেকেই একটা মনোবাঞ্ছনা ছিল আমি মানুষের পাশে দাঁড়াবো এবং দেশের হয়ে কাজকর্ম করে যাবো আমি আমার একটা জীবনের ঘটনা বলি একটা ছোট্ট ছেলে পড়াশুনার সম্মুখীন হতো না তাকে আমি ছোটবেলা থেকেই নিজের হাতে গড়ে কিছু কিছু ছেলেকে আমি ডাক্তারি প্রফেসারি এবং সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত করাতে পেরে আমি নিজেকে ভারতবাসী বলে ধন্য মনে করি কিছু কিছু কাজের মাধ্যমে যাতে আমাকে মানুষ মনের মধ্যে এখনো মনে রাখতে পারে সেইরকমই কিছু ছোটো বড়ো কাজ করে যেতে চাই যতদিন আমার জীবন থাকবে